আমাদের রাজ্যে রাষ্ট্রীয় পরিবহনের মধ্যে ট্রেন খুবই ভালো কারণ লোকেরা এই এই ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করে এবং ভ্রমণও করে বেশিরভাগ মানুষ ট্রেনের মাধ্যমেই আর কারণ ট্রেন হল মানে ট্রেনের পরিবেশ মানে ভিতরের বা ভিতরে যে খুবই পরিষ্কার এবং এ এবং উন্নত উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি হওয়ার ফলে সেখানে মানে পাখা এসি পাখা এসি সবই পাওয়া যায় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আর আর ট্রেনের ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে বাইরে নিরাপত্তাও খুব কড়া থাকে এ কারণ সেখানে সেখানে ট্রেনের পুলিশও থাকে এর ফলে ট্রেনের নিরাপত্তা খুবই ভালো আর ট্রেনের মানে ভাড়াও খুব কম মানে খুব অল্প খরচেই মানুষ বিভিন্ন জায়গা যাতায়াত করতে পারে এবং ভ্রমণও করতে পারে তবে আমার মনে হয় যে এই ট্রেনের ব্যবস্থা ভালো তবে আরো একটু উন্নত এবং আরো ভালো করাটা দরকার আছে